আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং আমরা বাঙালি

এই পশ্চিমবাংলায় বাস করি এখানে বাস করে এখানে বিভিন্ন জায়গা ঘোরার জায়গা আছে যেমন ভিক্টোরিয়া মিউজিয়াম বাবুঘাট এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক ঘুরতে আসে যেমন অযোধ্যা পাহাড় সেই অযোধ্যা পাহাড়ের এতটা শান্তি বা অযোধ্যা পাহাড় এতটা মনোরম যেখানে গেলে মানুষের সব দিক থেকেই আনন্দ লাগে সেখানে হাতি আছে বা পাহাড়ের উপরে অনেক রকম মন্দির আছে বিভিন্ন শ্রেণীর গাছপালা আছে সেগুলো মানুষের দেখলে মানুষের খুবই ভালো লাগে বা কলকাতার বাবুঘাটে গেলে সেখানে গেলেও বিভিন্ন কিছু দেখতে পাবেন অনেক লোকের সমাগম দেখতে পাবেন এছাড়া ঐতিহাসিক জায়গা বা ঐতিহাসিক গ্রাম রানি ভিক্টোরিয়া সেখানে গেলেও অনেক কিছু দেখতে পাবে যেখানে গেলে মানুষ শান্তি খুঁজে পায় বা কলকাতার চিড়িয়াখানা আছে যেখানে গেলে অনেক রকম পশু পাখি দেখতে পাওয়া যায় বা পশ্চিমবাংলায় অনেক রকম জিনিস আছে যেগুলো দেখতে খুবই সুন্দর বা কলকাতায় অনেক শপিং মল আছে বা গেম জোন আছে সেখানে গেলে মানুষের বিভিন্ন রকম মনে শান্তি পাওয়া যায় ভাড়া বা অনেক রকম হোটেল আছে যেখানে গিয়ে আপনি কম সরঞ্জাম বা কম ভাড়ায় থাকতে পারবেন সেটা কলকাতায় হয়